ব্যাঙ্ক বলতে পশ্চিমবঙ্গে মূলত দুই রকমের ব্যাঙ্ক রয়েছে একটি সরকারি ব্যাঙ্ক অন্যটি বেসরকারি ব্যাঙ্ক এছাড়াও বিভিন্ন কিছু আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যেমন বাজাজ আলিয়াঞ্জ টাটা ক্যাপিটাল ইত্যাদি যেগুলির মাধ্যমে মানুষ টাকা লোন নিতে পারে বা বিভিন্ন স্কিমে টাকা জমানোর ব্যবস্থা রয়েছে যে সমস্ত মানুষজন সাধারণত ব্যাঙ্কের নিয়মে লোন পায় না তারা এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে লোন নিয়ে থাকে এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানে সুদের হার অল্প কিছু বেশি ব্যাঙ্কের তুলনায় যে সমস্ত মানুষজন ওই ব্যাঙ্কের নিয়মের মধ্যে যেমন রয়েছে গহনা কিছু বন্দক দিয়ে লোন নিতে পারে বা জমির দলিল রেখে বন্ধক নিতে পারে বা বিভিন্ন ইনকাম দেখিয়ে পারসোনাল লোন নিতে পারে যে সমস্ত মানুষজন এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে না তারাই মূলত এই আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে লোন নিয়ে থাকে তাই এই আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বা ব্যাঙ্কগুলিকে কিছু নিয়মের মধ্যে বেঁধে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাহলে গ্রাহকদের স্বার্থ বা দেশের স্বার্থ রক্ষা করা মুসকিল হয়ে যাবে এই নিয়মগুলিকে পরিচালনা করে সাধারণত ভারত সরকারের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামক একটি সংস্থা যেটি উনিশশো উনপঞ্চাশ সালে কিছু নিয়ম নীতির মাধ্যমে ব্যাঙ্কগুলিকে সঠিকভাবে পরিচালনা করে দেশের মানুষের স্বার্থ ও আমানতকারীদের স্বার্থ সমস্ত বিষয়টি লক্ষ্য করার চেষ্টা করেছে সেই কোন ব্যাঙ্কগুলিকে লাইসেন্স দেওয়া হবে কোনগুলিকে দেওয়া হবে না সেগুলি মূলত এই আরবিআই ঠিক করে থাকে এই আরবিআই এর কতগুলি নিয়ম রয়েছে যারা সেই নিয়ম মেনে চলবে তারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে মান্যতা প্রাপ্ত ব্যাঙ্ক হিসেবে লাইসেন্স পাবে নাহলে তারা পাবে না এর কিছু নিয়মগুলি হলো লাভ্যাংশের সীমিত প্রদান করতে হবে আমানতকারীকে একটি ব্যাঙ্কের বই ও অ্যাকাউন্ট নাম্বার প্রদান করতে হবে ইত্যাদি এছাড়াও শেয়ার বাজার সম্পর্কিত সমস্ত কিছু তথ্য এবং নিয়ন্ত্রণ করে সিএবি নামক একটি সংস্থা আমানতকারীদের মুনাফা পেতে সাহায্য করা এবং শেয়ার বাজারকে সমস্ত কিছু কন্ট্রোল করা সমস্ত বিষয়টি লক্ষ্য করে সিএবি নাহলে কম্পানি অসৎ কম্পানি তারা মানুষজনকে ঠকিয়ে দেশের স্বার্থ এবং মানুষের স্বার্থ বিঘ্নিত করতে পারে তাই এই সিএবি সমস্ত শেয়ার বাজার কম্পানিগুলিকে লক্ষ্য রাখে এছাড়াও উনিশশো বিরানব্বই সালে পশ্চিমবঙ্গে কতগুলি আইনের বদল করা হয়েছে যেমন শেয়ার মার্কেটের বিকাশ ও নিয়ন্ত্রণের কাজ করা এছাড়া আমানতকারীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন রকমভাবে এই শেয়ারের পরিমাণ বাড়ানো ইত্যাদি এছাড়া আর্থিক নিয়ন্ত্রণকে উন্নতি করা এই সিএবির একটি অন্যতম লক্ষ্য এছাড়া ইনস্যুরেন্স রেগুলেটরি কমিটি রয়েছে এর পুরো কথা হলো ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি যারা ভারতবর্ষে তথা ইন্ডিয়ার একটি শীর্ষ সংস্থা পশ্চিমবঙ্গের বিভিন্ন রকমের বিমা রয়েছে যেমন স্বাস্থ্য বিমা জীবন বিমা ইত্যাদি এইগুলিকে সটিকভাবে পরিচালনা করে গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং চাহিদা বৃদ্ধি করা এদের অন্যতম মূল লক্ষ্য এই সংস্থাগুলি মূলত বিমা এবং গ্রাহকদের সাথে যাতে কোনো রকম খারাপ কিছু না হতে পারে সেইগুলি লক্ষ্য করাই এদের কাজ